হ্যাঁ বলছি আমি জানলাম যে আপনি নাকি বাড়িতে বাড়িতে দেখাশোনা করেন আয়া সেন্টারে কাজ করেন আমি এই মেদিনীপুরের আমার বাড়িতে বৃদ্ধ একজন আয়ার দরকার সেইজন্য আমি খোঁজ করছিলাম আর একজন আমাকে এই নাম্বারটা দিল যোগাযোগের জন্য আমি একটু কাজের জন্য ওই এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাইরে যাই তো আমি জানতে চাইছি আপনি কি ওই এগারোটা থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত দেখাশোনা করতে পারবেন না শুধু আমার শ্বশুর আর শাশুড়ি মা থাকবে হাজবেন্ডও বাইরে চলে যায় আমিও বাইরে চলে যাই আর আমার বাচ্চা আছে একটা সেটা থাকে তবে তার কিছু দেখাশোনা করতে হবে না কিন্তু শাশুড়ি মা খুবই বয়স্ক হয়ে গেছে তার ওষুধ আছে একটু টাইমে খাইয়ে দিতে হবে আর বাথরুম গেলে একটু ধরে দিতে হবে খাওয়া দাওয়া খাবার রেডি করে রেখে যাব আপনি শুধু একটু ধরে দেবেন হ্যাঁ ছেলে স্কুলে চলে যায় পড়াশোনা করে ওকে আমি আমার সঙ্গেই বের করে নিয়ে যাই ওতে কোনো অসুবিধা নেই আপনি কত করে কী নেবেন আমরা ওই সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মধ্যে বেরিয়ে যাই হ্যাঁ ওই সাড়ে চারটের মধ্যে ফিরে যাই আপনি কত হ্যাঁ সে তো বুঝতে পারছি আমি ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম আপনাকে যে আপনি কত করে কী নেন না আমি এভাবে কাউকে সেভাবে রাখি না এবারে প্রথম রাখব তো আর সেরকম আমার সাথে আপনি সম্পর্ক রেখে দেখতে পাবেন যে সেইভাবে পরিশ্রমও নেই তো আপনি যাতে সন্তুষ্ট হবেন আমি সেটাই দেবো আপনি কত নিয়ে নিয়ে নেবেন বলুন ঠিক আছে আপনি তাহলে এক কাজ করুন কালকে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসুন আমার খেজুরিতে বাড়ি এসে ফোন করবেন বাস স্ট্যান্ডে দেখা করে সব কথা বলে নেব হ্যাঁ কালকে বিকেলে আসুন কিছু অসুবিধা হবে না ঠিক আছে রাখছি